টিকিট বুকিং হোটেল বুকিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস সাম্প্রতিক বা বর্তমান সময় বিভিন্নভাবে প্রযুক্তিবিদ্যাতে সঙ্গে যুক্ত হয়েছে এবং এই প্রযুক্তিবিদ্যার সাহায্যে মানুষের বেড়াতে যেতে বিভিন্নভাবে সুবিধা হয়েছে মা বেশিরভাগ মানুষ এখন যেহেতু ভ্রমণ প্রিয় বা তাদের কাছে প্রিয় একটি নেশা হলো ভ্রমণ সেক্ষেত্রে মানুষ সব সময় তাদের সরাসরি সেই জায়গায় এতে গিয়ে টিকিট বুকিং করতে পারে না বা হোটেল বুকিং করতে পারে না তাই এখন অনলাইন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই জায়গার টিকিট বুকিং এছাড়াও আপনি যদি কোনো দীঘা মন্দারমণি বা কোনো পার্বত্য এলাকায় বেড়াতে যেতে চান সেখানের হোটেল বুকিং বা সেখানের রুম বুকিং তা সেখানের খাবার ইত্যাদি ইত্যাদির হয়ত বিভিন্ন বুকিং চান তাহলে আপনিও অনলাইনের মাধ্যমেই এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করতে পারেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পেমেন্টের সুবিধা অনলাইনের মাধ্যমে ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্টের সাহায্যে আপনি এগুলি করতে পারেন এর দ্বারা বা পরিবহন এইভাবেই পরিবহন ব্যবস্থাকে সহজভাবে সাহা করতে সাহায্য করেছে বিভিন্ন ধরনের প্রযুক্তি বিদ্যা